হ্যাঁ আমি এরকম একটি উপন্যাসের কথা এখানে বলতে চাই বইয়ের কথা বলতে চাই সেটি হলো সমরেশ মজুমদারের সাতকাহন সাতকাহন উপন্যাসটি এক নারী চরিত্রের জীবন কাহিনি নিয়ে তৈরি হয়েছে নারী চরিত্রটির নাম দীপাবলি এবং উপন্যাসের শুরুতে এটা যতোটাই বোরিং ধরনের মনে হলেও পরবর্তীতে যতো এগিয়েছে উপন্যাস ততোই চরিত্রটির দৃঢ়তা অগ্রসর হয়েছে এবং এর সমরেশ মজুমদারের যে কোনো উপন্যাসেরই এক নারী চরিত্রগুলির এক একটি বিশিষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেমন এদের দৃঢ়তা আত্মসচেতনতা আত্ম আত্ম গম্ভীরতা সমস্তটাই এখানে লক্ষ্যণীয় উপন্যাসের শেষে গিয়ে আমরা দেখতে পাই মাঝখানে অনেকটাই অনেক কিছুই রয়েছে উপন্যাসটির মধ্যে দীপাবলির চাকরি জীবন কর্ম জীবন বৈবাহিক জীবন সমস্ত সে সমস্ত নিয়েই এগিয়েছে উপন্যাসটি এবং শেষে গিয়ে আমরা দেখতে পাই মান একজন নারী বা একজন কর্ম চাকরিরতা হিসেবে কতোটা আত্মত্যাগী হলে একজন বৈভাগ বৈবাহিক সম্পর্ককেও ত্যাগ করতে পারে শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করা সঠিকভাবে পালন করার তাগিদে মানুষ কতোটা আত্মত্যাগী হতে পারে তা কিন্তু এই উপন্যাস থেকে আমরা লক্ষ্য করতে পারি এ বইটি পড়ে আমার মন অনেকটাই পরিবর্তন হয়েছে নারী সচেতনতা বা নারীর উন্নতি নিয়ে লেখক যেভাবে এই গল্প উপন্যাসটি তৈরি করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়